অশ্বারোহণের সময় ঘোড়া নির্বাচন করার সব চেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ঘোড়াটিকে দেখা তার চালচলন যদি ভালো থাকে তাহলেই আমরা সেটিকে নিয়ে নিতে পারি